রাহুল বলছিলাম রে হুম কী করছিলি হ্যাঁ সেটার জন্যই তোকে ফোন করছিলাম আর কি যদি হলদিয়াতে যাওয়া হয় তাহলে কেমন হবে হলদিয়া বন্দরেতে হ্যাঁ ওগুলো এখনও ঠিক করা হয়নি তবে মিনিমাম হাজার টাকার মধ্যে আরে চাঁদা করলেই হয়ে যাবে সকলের দেখ এখনও তো কিছু ঠিকঠাক হচ্ছে না না হওয়ায় সঠিকভাবে সবাই জানায়নি কে কে যাবে সেহেতু আমাদেরকে আগে ওদের সাথে আলোচনা করে নিতে হয় হবে কে কে যাবে আরে সেই মতো ঠিক করে হলদিয়া বন্দরেতে তাহলে যেতাম দেখ একটা বাস করলেই তো আমরা যারা যারা যতজন কাজ করি সকলে চলে যাব কিন্তু আমাদের দুজনকে একটু বেশি দায়িত্ব নিতে হবে তো সেই মতো করে দায়িত্ব নিয়ে সকলকে নিয়ে যেতে হবে রাঁধুনি দেখতে হবে কোথায় কী খাবার আরে কবে কী দেওয়া হবে কোন সময়ে কী খাবার দিলে ভালো হবে সেটা তো আমাদেরকেই দেখতে হবে হ্যাঁ তুই তাহলে রান্নার দিকটা দেখ আমি হচ্ছে ওই গাড়ির দিকটা আরে দেখছি দেখে তাহলে সামনের মাসেতেই কিন্তু একদম প্রথমেতেই আমাদেরকে যেতে হবে হুম ফার্স্ট জানুয়ারিতে তো একটু ভিড় হবে ফার্স্ট জানুয়ারিতে যাবি নাকি দেখ ওর একটু পরের দিকে যাবি যেটা ভালো বুঝবি বল সেই মতো যাব হ্যাঁ হ্যাঁ সকলকে জানিয়ে দিচ্ছি তাহলে আমি ঠিক আছে চল তাহলে ভালোভাবে থাকবি আমি তাহলে যাবার সময় সব জানাচ্ছি এইগুলো দেখে আর তোর রান্নার দিকটা একটু দেখে নে চল ঠিক আছে